আঁকা হলো একটি স্ত্রী জীবনের শিল্পর কাজ প্রথম মানুষ যখন আঁকে বা লেখাপড়া শেখার আগে তারা প্রথমে বৃত্ত আকারে গোল গোল করে লেখা শুরু করে ছোট থেকে তার পরে আস্তে আস্তে সে অনেক লেখা শেখে তেমনি ছবি আঁকা একটা আর্ট ছবি আঁকতে গেলেও প্রথমে আগে গোল এটা সেটা শেখে এবং আগের যুগে মানুষও তখন দিয়ে প্রাচীন যুগ বা মধ্য যুগেও মানুষ তখন দেওয়ালে নানারকম চিত্র আঁকত বা বৃত্ত আঁকত বৃত্ত আকারে অনেক কিছু আঁকত দেওয়ালে নানারকম প্রাণীর ছবি নানারকম গাছপালা নানারকম ব্যবহারিক জিনিসপত্র এসব দিয়ে মানুষ ছবি আঁকত ছবি আঁকা মানুষের জীবনের একটা আর্ট এবং পেইন্টিং পেইন্টিং করা বা ছবি আঁকার মধ্য দিয়ে প্রথম মানুষ সেই গোলাকার দিয়েই শুরু করেন গোলাকার বৃত্ত আকারে তারা আঁকা শুরু করে সিলিন্ডারও গোলাকার বৃত্ত আকারের কিন্তু পুরো গোল নয় যেমন হচ্ছে লম্বা টাইপের যেমন